হ্যালো কী কারণে যাবো বলুন হ্যাঁ দিয়েছিলাম

আপনি আমি যে অটোতে দিয়েছিলেন আপনি সেই যে সেই মানুষ কথা বলছেন আমি তো বাড়িতে নেই আমার বাচ্চার শরীর খারাপ আমি তো অন্য জায়গায় আছি আমি নেবো না আমায় আমি তো বাড়িতে নেই আর নেবো না আর আমার এখন টাকার সমস্যা আছে আমি কিছুতে নিতে পারবো না আমি বাইরে আছি বাড়িতে নেই উপরন্ত ফের আমার বাচ্চার শরীর খারাপ আমি কী করে নেবো আমার পয়সার সমস্যা আমি আমি চার দিন আগেও অর্ডার দিয়েছি আর আপনি আজকের এসছেন আমি নেবো না না দেখুন আপনি যে কথাটা বলছেন ঠিক ঠিকই আছে কিন্তু আপনার সংসারটা আপনি বুঝতে পারছেন আমার সংসারটা আপনি বুঝতে পারছেন না ওই চার দিন আগে অর্ডার দিয়েছি আপনার কাছে কিন্তু আপনি তখন নেন নি আর আনেন নি আর এখন আপনি আমাকে বলছেন আজকের এসে হঠাৎ এসে বলছেন আজকে তোমাকে নিতে হবে আমি নেবো না আমার এখন পয়সার সমস্যা আমাদের আশেপাশের কেউ নেবে না আশেপাশে বলতে কী বলুন তো সব গরিব আর এমনি ক্ষেত্রে খাটা খাটনি করে খায় আর আমি এমনি নেবো বলেছিলাম আমার খুব পছন্দ হয়েছিলো মানে ওই জামাগুলো নেবে বলেছিলাম কিন্তু আমি এখন আর নেবো না আমার সমস্যা আছে আমি বাড়িতে নেই আমি বাইরে আছি বাচ্চা নিয়ে আর আপনি যখন তখন আসবেন তখন যখন তখন নিয়ে নিতে হবে আমি নেবো না আপনি রিটার্ন যান আর আপনি যা পারো তাই করে নেন আমি নেবো না কিছুতে ফোন রাখছি আমি